হ্যাঁ হ্যালো

আচ্ছা ও হুম হুম হুম হুম দিই তো আচ্ছা দাম বলতে দেখো আমাদের তো হচ্ছে যখন সিজিন চলে তখন দামটা থাকে কিন্তু যখন মুরগিগুলোর বিভিন্ন সমস্যা হয় বা বিভিন্ন কারণে অনেক অনেক কারণ থাকে বিভিন্ন কারণে তখন মুরগির দাম কমে যায় ঠিক আছে এখন মোটামুটি আমরা দিচ্ছি ধরো না এক কেজি দেড় কেজি সাড়ে তিন কেজির উপরেও মাল আছে মানে বড়ো বড়ো মুরগি আছে তুমি তোমার কিরকম লাগবে বলো আড়াই কেজি মানে মিডিয়াম সাইজের মুরগিগুলো লাগবে তাই তো আচ্ছা আচ্ছা পোলট্রি না ব্রয়লার আমার তো দুই রকমেরই আছে ফার্ম আচ্ছা ব্রয়লার ঠিক আছে তো অসুবিধা নাই তো তোমার কত লাগবে বলো কত দুশো পিস

তোমাদের ওখানে কি ভালোই মার্কেটটা চলছে না কি তাহলে মুরগির

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অসুবিধা হ্যাঁ হ্যাঁ আমার আমারও তো অসুবিধে কিছু নাই আছে তো অনেকই আছে আমার স্টকে মাল তোমার অসুবিধা নেই ঠিক আছে তোমার দুশো পিস বলছো তো অসুবিধা নেই হয়ে যাবে তোমার যদি আরো লাগে তাহলে বলবে একটা ডিসকাউন্টেরও ব্যাপার করে দেব অসুবিধা নাই হ্যাঁ ঐ ধরে রাখুন না দুশো পিস তো ঠিক আছে ধরে রাখুন দশ কুড়ি তিরিশ এরম ধরে রাখুন ঠিক আছে হুম হুম হুম ও তার মধ্যে করে দেবো চাপ নাই ঠিক আছে হুম হুম হুম